আমি ছোটো পশুদের যত্ন নেওয়ার জন্য যেগুলি করি সেগুলি হলো ছোটো পশুদের খুব ভালো একটা বাসস্থান তৈরি করি যেখানে তাদের থাকার উপযুক্ত হবে তাদেরকে সময়ে খাওয়ার সময়ে তাদেরর জন্য যেটা উপযুক্ত খাবার সেটা দিই তাদেরকে তাদের শরীর সম্পর্কে অনেক রকমের তথ্য জেনে তাদেরকে ভালোভাবে চিকিৎসা করাই যাতে তারা ভালো থাকে এছাড়াও প্রজনণের সময় ভালো জাতের পশু যব যেভাবে পেতে পারি সেটি হলো তাদের ভালোভাবে রাখি তাদের তাদের কোনো অসুবিধা হলে সেই অসুবিধাটা ঠিক করার চেষ্টা করি আমার বার আমার বাড়িতে একটি পশু আছে এবং সেটি হলো কুকুর আমি ওকে টাইমে টাইমে খেতে দিই আমি ওকে একটা ভালো জায়গায় রাখি ওকে অনেক ধরনের জিনিস শেখাই কে ভালো ভালো জিনিসের সাথে অভ্যস্ত করাই যাতে ও ঠিক ঠাকভাবে থাকতে পারে ওর যাতে কোনো অসুবিধা না হয়